আমি কিছুদিন আগে একটি জামা কিনেছিলাম কাচতে গিয়ে জামাটির সেলাইটা কেমন ফেটে গেছে রঙও উঠে যাচ্ছে দেখতে যেমন ভালো ছিল ব্যবহার তেমন ভালোভাবে করতে পারছি না